ভারতে নৃত্যশিল্পতে বলিউড অনেকটা প্রভাবিত করেছে কারণ এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে মানুষ এর উপর অনেক নির্ভরশীলতা হয়েছে এবং অনেক সুযোগ সুবিধা পাচ্ছে বলেই মানুষ আজও পর্যন্ত এখনো পর্যন্ত বলিউডকেই বেছে নিয়েছে আর এমন ভারতে পছন্দও করে এমন কটা চিরসবুজ নাচের গান হলো রবীন্দ্র সংগীত নজরুল সংগীত আর লোক সংগীত